পূর্ব বর্ধমান জেলায় ইতিহাসে বছরের পর বছর ধরে বিবর্তিত হয়েছে এই জেলা থেকে কিছু বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব রয়েছে যেমন মুঘল সম্রাজ্যের ইতিহাস পান্ডু রাজা ইতিহাস পলাশীর যুদ্ধের ইতিহাস